হ্যালো দিদি ব্যবসা কেমন চলছে আমাদের চলছে না তেমন ওই আগেরবারে আপনার কাছ থেকে ওই এই শ্যাম্পুর পাতাটা নিয়েছিলাম না হেড এন্ড সোল্ডার নিয়ে ওটা তো এখন চলছে না কোলটা একটু ভালো চলছে কোলটা একটু পাঠানার ব্যবস্থা করলে একটু হতো হ্যাঁ আর এখন ওই একটু একটু সা আর কিছু এক কার্টন ওই মানে এক এক এক বাক্স ওই সুদল একটু এখন সবাই ধানের সিজেন তো সবাই বেলে টেলে রাখে যাচ্ছে সুদল এক এ লাগবে কেমন সুদল এ রেট টেট কে রেট টেট একটু কমিয়ে সমিয়ে ধরুন একে তো ব্যবসা চলছে না তার ওপর রেটটা এটা একটু বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছেন এটা কাস্টমার মনে হচ্ছে এবার হাঁ দোকান বন্ধ করে দিয়ে থা মনে হচ্ছে এবার দোকান টোকান বন্ধ করে দিয়ে তামিলনাড়ু যেতে হবে কম সম করে না নিলে হ্যাঁ আর বলছি এখন ইয়ে কতো করে চলছে মনে হচ্ছে হলুদ ও ঠিক আছে তাহলে আমি গিয়ে কথা বলবো হ্যাঁ ঠিক আছে হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে